মাছ ধরতে গিয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ধরো ঘূর্ণিঝড় বা খারাপ আবহাওয়া বৃষ্টি ঝড় এসবগুলো হতেই থাকে তাই আমি এক সময় মাছ ধরতে গিয়ে একটি ঘূর্ণিঝড়ের মুখে পড়েছিলাম সেখান থেকে আমার সাথে যারা যারা সঙ্গে ছিল আমরা প্রধানত নদীতে মাছ ধরতে যাই সাত কিংবা দশজন নিয়ে মাছ ধরতে যাই একসাথে সেখানে গিয়ে ঘূর্ণিঝড়ে পড়েছিলাম আমরা সেই দশজনই আমাদের সাথে আরও তিনটি চারটি নৌকা যায় সেখানে গিয়ে আমরা একবার ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিলাম তারপর আমরা তাদের আমাদের সাথে তারা ছিল নৌকা নিয়ে পাঁচ ছজন গিয়েছিল তাদেরকে আমি নিয়ে যাই এবং তাকে আমরা ডাক দিয়ে তাদের কাছে নিয়ে আসি নিয়ে এসে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ওখানে ছিলেন আমাদের থেকে বড় বড় গুরুজন ছিলেন তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে বা তাদের তারা অনেক কিছু জানে তারা আগেও এই ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিল তাই আমরা তাদের কাছ থেকে জেনে নিই যে কীভাবে তারা সেই ঘূর্ণিঝড়ের মুখ থেকে বেরিয়ে গিয়েছিলেন তার পরে তার পরে আমরা তার সেই বয়স্ক লোকদের থেকে জেনে আমরা সেই ঘূর্ণিঝড় থেকে বেরোতে পেরেছিলাম তারা আমাদের বলল ঘূর্ণিঝড় থেকে বেরোতে হবে কী ভাবে সে বলল নৌকাটা নিয়ে একটু পাড়ি দিয়ে প্রথমে কূলের দিকে এগিয়ে নিয়ে যেতে বলল তার পরে আমরা আস্তে আস্তে সেইভাবেই তাদের বলার মতোই আমরা কাজটা করছিলাম আমরা আস্তে আস্তে নৌকাটা নিয়ে কূলের দিকে চলে যাই তারপর ওনারা বললেন কূলে গিয়ে প্রথমে নৌকাটাকে একটি নির্দিষ্ট জায়গায় রেখে আমরা যেন একটি কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে উপস্থিত হই তাই আমরা তাদের কথা মতোই একটি নৌকাটা নিয়ে সেই দশজনই নৌকাটা নিয়ে আস্তে আস্তে কূলের দিকে চলে যাই তার পরে নৌকাটা একটা নির্দিষ্ট স্থানে রেখে আমরা একটি আশ্রয় কেন্দ্রে দিকে রওনা হই এবং আমরা সেই গুরুজনের পরামর্শ নিয়ে আমরা সেই ঘূর্ণিঝড়ের মুখ থেকে বেরোতে সম্পূর্ণ হই